আমার মতে জনগোষ্ঠী কৃষি শিল্প উন্নয়নের জন্য যেমন উন্নয়নের জন্য কৃষি কৃষিরা ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কৃষিকাজ বাড়াতে বাড়াতে পারে যেমন কীটনাশক কিনতে পারে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সরকারি দপ্তর থেকে লোন নিয়ে কৃষিকাজ বাড়াতে পারে ক্ষেত বাড়াতে পারে যেমন ট্র্যাক্টর কিনতে পারে লাঙল এমনকি লাঙলও কিনতে পারে গরু কিনতে পারে এবং তাতে আমাদের কৃষিকাজ উন্নয়ন বেশি সুবিধা হবে ট্র্যাক্টরে চাষ করলে বেশি সুবিধা বেশি তাড়াতাড়ি হয় এবং যেসব রাসায়নিক কীটনাসক সারগুলো বেরিয়েছে তাদের ফলনও খুব ভালো হয় কোনোরকম কোনো কিছু পোকামাকড় কোনো কিছু পড়ে না সেই জন্য আমাদের কৃষিকাজ চারিদিকে ভালো হয়